আমার স্পোর্টস প্লেয়ার আমাকে ভালো লাগে বিরাট কোহলিকে হ্যাঁ আর খেলাধুলার নাম হচ্ছে আমি ক্রিকেট খেলা পছন্দ করি আর কেন পছন্দ করি সেটা হচ্ছে যে বিরাট কোহলি খেয়ে অ্যাকচুয়ালি সচরাচর সবাই পছন্দ করে আমারও পছন্দ বিরাট কোহলি কেননা খুব হ্যান্ডসাম ড্যাসিং হ্যাঁ এই জন্য পছন্দ করি আর ক্রিকেট খেলা আমার ছোটো থেকেই ভালো লাগে এবং ক্রিকেট খেলা দেখতে আমি খুব পছন্দ করি এবং খেলতেও পছন্দ করি কেননা ছোটোতে আমরা অনেক খেলা করেছি ক্রিকেট খেলেছি ছোটোবেলায় হ্যাঁ খেলেছি ভালো লাগে অ্যাকচুয়ালি আর আমার ইচ্ছা যে আমার ভবিষ্যতে ছেলে মেয়ে হলে আমি চাই যে তাদেরকেও আমি ক্রিকেট খেলার জন্য বলবো কেননা আমার ক্রিকেট খেলা অ্যাকচুয়ালি খুব ভালো লাগে আর ক্রিকেট খোর পছন্দ বিরাট কোহলিকে পছন্দ এর কারণ হচ্ছে বিরাট কোহলি খুব ভালো খেলেন হ্যাঁ ও খেলে অ্যাকচুয়ালি খুব ভালোই খেলে ভালো না ওকে অনেক ছেলে মেয়ে পছন্দ করে এবং আমাকেও সেই জন্য পছন্দ আর অ্যাকচুয়ালি ও বিরাট কোহলি খুব হ্যান্ডসাম এই জন্য আমার আরও ভালো লাগে হুম বাস এইটুকুই